পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে সেরকম বিভিন্ন ধর্মের পাশাপাশি বিভিন্ন যেমন হিন্দু হিন্দুরা বাস করে হিন্দু ধর্মের পাশাপাশি বিভিন্ন ধর্মও আছে মুসলিম ধর্ম খ্রিষ্টান ধর্ম

নানা ধর্মের লোক আছে আরও বিভিন্ন ধর্মের নানারকম লোকই বাস করে পশ্চিমবঙ্গ ছাড়া আরও অন্যান্য দেশে বিভিন্ন আইন ব্যবস্থাও থাকে যেমন ধর্ম থাকে তেমন নানারকমও আইন ব্যবস্থাও থাকে পশ্চিমবঙ্গের সামাজিক ন্যায় বিচার বা সমতার বিষয়টিকে কেন কেন্দ্র করেই আইন গঠন করা হয়েছে আইন গঠন করা হয়েছে যেমন ধর্মীয় ও যেমন মানবাধিকার লিঙ্গ সমতা সংখ্যালঘু অধিকার ধর ওদের জন্য আইন রয়েছে একরকম বিভিন্ন জাতির জন্য বিভিন্ন রকম আইন করা হয়েছে গঠন করা হয়েছে যেমন ধর্ম ধর্মীয় ও বাসাগত সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন এবং আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার জন্য ওপর দু হাজার একুশ সালে একটা বিভিন্ন রিপোর্ট গঠন করা হয়েছিলো আর এইভাবেই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষের সামাজিক ন্যায় বিচার পাওয়া যায়